বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলার অনন্য বৈশিষ্ট্য হল বাংলায় অনেক কবিতা গান গদ্য লেখা আছে বিভিন্ন কবি বাংলায় তাঁদের হচ্ছে গান কবিতা রচনা করেছেন আমাদের জাতীয় সংগীতও হলো বাংলায় আর মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা ছেড়ে ইংরেজি কবিতা রচনা করতে গিয়েছেন কিন্তু সেইখানেও তিনি ইংরেজি কবিতা রচনা করে তার মধ্যে তিনি সন্তুষ্ট হয়নি সেও লাস্টে হচ্ছে তাকে দেশে ফিরতে হয়েছিল এবং বাংলায় কবিতা লিখেছিল বাংলার ব্যাকরণও খুব ভালো প্রথম প্রথম একটু কষ্ট হয় পড়তে তারপর পড়া পড়তে পারলে বা বুঝতে পেরে গেলে আর কোনো কষ্ট হয় না আর উচ্চারণও বাংলার খুব স্পষ্ট এবং উচ্চারণ খুব বাঙালিরা খুব ভালোভাবেই করতে পারে বাংলা ভাষারও ভাষারও অনন্য বৈশিষ্ট্য হলো বাংলা হচ্ছে নানা রকম মাতৃভাষা দিয়ে তৈরি আর বাংলা ভাষায় জন্য আমরা আজ বাঙালি আমরা বলতে পারি যে আমরা গর্বিত বাঙালি আমরা গর্বিত